আমি ঠাকুর খুব বিশ্বাস করি আমি প্রত্যেক শনিবার আমি বড়ো বাবার বার করি সকাল থেকে নির্জলা উপবাস থাকি তারপর বড়ো বাবার ফল টল যেরকম যা আমার আয়ত্তের মধ্যে আসে নিয়ে বড়ো বাবার মন্দিরে যাই সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে বাবার স্নানজল খেয়ে উপবাস ভঙ্গ করি তারপর দুর্গা পুজোর সময়ে অষ্টমীতে অঞ্জলি দিই সকাল থেকে উপবাস থাকি তারপর নতুন শাড়ি আলতা সিঁদুর পড়ে আমরা দুর্গা মায়ের পুষ্পাঞ্জলি দিতে যাই তারপর বিপত্তারিণীর বার বা তার আগের দিন নিরামিষ করি তারপরে বিপত্তারিণী মায়ের পুজো করে সংসারের সব বিপদ থেকে রক্ষা করার জন্য মা বিপত্তারিণীর পুজো করি এবং মন্দিরে যাই পুষ্পাঞ্জলি দিই তারপর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আমরা সবাই মন্দিরে যাই মায়ের মা মঙ্গলচণ্ডীর পুজো করি যাতে আমাদের সংসারে ছেলেমেয়েদের স্বামীর সব মঙ্গল হয়